পুরুলিয়া জেলার সাধারণ পেশা বা মানুষের কেরিয়ার সম্বন্ধে যদি বলতে চাই তাহলেই প্রথমেই বলতে হয় যে পুরুলিয়ার মানুষের সমস্ত রকম মানুষ কিন্তু এক ধরনের পেশাতে নিযুক্ত নন পুরুলিয়া জেলায় কিছু মানুষ কৃষি নির্ভর কিছু মানুষ চাকরির সূত্রে পুরুলিয়া থেকে বাইরে থাকেন কিছু মানুষ আবার পুরুলিয়ার মধ্যেই বিভিন্ন সব ব্যবসা নিয়ে তাদের জীবিকা নির্ভর করে চলেছে প্রথমত যদি বলতে চাই যে কৃষি নির্ভর বলতে গেলে প্রথমেই বলতে হয় যে সব মানুষরা কৃষি নির্ভর বা চাষবাসের উপর তাদের জীবিকাকে রেখেছে তারা কিন্তু বছরের বর্ষা ঋতুতেই চাসবাসটি বিশেষভাবে করে থাকে কেন কি পুরুলিয়া যেহেতু একটি গ্রীষ্মমণ্ডলী সাভানা জলবায়ুর অন্তর্গত পুরুলিয়াতে বছরের বর্ষাকাল ছাড়া অন্যান্য ঋতুতে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় না শীতকালের দিকে হয়তো একটু আধটু বৃষ্টিপাত হয়ে থাকে তাই মূলত বর্ষাকালে চাষবাসটার উপর জোর দেওয়া হয় এবং শীতকালে হয়তো একটু আধটু চাষবাস করা হয়ে থাকে তাহলে চাষবাসের দিক থেকে বলতে গেলে যে সব মানুষ চাষবাসের উপর নির্ভরশীল তারা তাদের অর্থনৈতিক যে দিক তা কিন্তু চাষবাস থেকেই মূলত পেয়ে থাকেন এছাড়াও যে সব মানুষরা চাকরি সূত্রে বাইরে থাকেন তাদের তো পুরো বিষয়টাই সরকারি বা বেসরকারি চাকরির উপর নির্ভরশীল আর যে সব মানুষরা ব্যবসা ব্যবসা বলতে গেলে বহু রকমের ব্যবসা হয়ে থাকে ধরুন কিছু মানুষ রয়েছেন যারা গোলদারি দোকান করেন কিছু মানুষ রয়েছে যারা মিষ্টির দোকান করেন আবার কিছু মানুষ রয়েছে যারা তেলেভাজা বিভিন্ন অন্যান্য সব দোকান করে থাকেন তো বেশির ভাগ মানুষই কিন্তু বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত আবার একটা মানুষ একরকম না দুই তিনরকমের কাজের সাথেও যুক্ত চারিদিকের পরিস্থিতি এখন এতটাই খারাপ মানুষের একটা কাজের সাথে অন্যান্য কাজটা যদি না থাকে তাহলে কিন্তু পরিবারকে চালানো বা সামলানো একটু দুষ্কর হয়ে পড়ে তাই পুরুলিয়ার যদি অর্থনৈতিক অবদান বা কর্ম বা পেশা সম্বন্ধে আপনাকে জানতেই হয় তাহলে কিন্তু প্রথমত আমরা চাষবাসের দিকটার উপর ভাবব এবং চাষবাসের দিকটার উপর কিছুটা অর্থনৈতিক দিক নির্ভর করে এছাড়া ধরুন সব মানুষের তো চাষবাস করা সম্ভব হয়ে ওঠে না কারণ প্রত্যেক মানুষের কাছে অত পুঁজিও নেই তো কিছু মানুষ আবার সারা বছর সবজি উৎপাদন করে তা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে এবং অর্থনৈতিক দিকটাকে তুলে ধরেছে সারা বছরই পুরুলিয়ার শহরের মধ্যে বা আশেপাশের যে গ্রামগুলি রয়েছে সেগুলিতে সবজি রপ্তানি করে তার থেকে যে প্রাপ্ত মজুরি বা তার থেকে যে প্রাপ্ত টাকা তা দিয়েই কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহের মাধ্যমে পরিবারকে চালিয়ে নিয়ে যাচ্ছে